আজকাল বাংলা ভাষা বা বাংলাভাষী মানুষদের নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে ছোটো কিংবা বড়ো নানান রকমের চ্যালেঞ্জের তাদের সম্মুখীন হতে হচ্ছে কারণ আমরা ছোটোর থেকে যারা বাংলা ভাষা স্কুলে পড়ে বাংলা শিখে আসছে তারা এই চাকরি ক্ষেত্রে চাকরি করতে গেলে এক রকম ভাষা হলে হবে না ইংলিশ বা হিন্দি জানতে হবে তার জন্য তাদেরকে একটু সমস্যায় পড়তে হয় আবার যারা ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াশোনা করছে তাদের কাছে ইংলিশটাই তাদের কাছে সব মানে ভালো নর্মাল ব্যাপার কিন্তু যারা বাংলা ভাষায় স্কুলে পড়াশোনা করছে তাদের কাছে ওই মিশতে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম বাচ্চাদের মিশতে খুব অসুবিধা হচ্ছে কারণ তারা নানান রকমের কথার মধ্যে তাদের জড়িয়ে পড়তে হচ্ছে এমন কি বাংলা ভাষা জান আমরা বাংলাভাষী মানুষরা কোথাও বেড়াতে গেলে করো আমাদের সেখানে সমস্যা হয় কারণ সেখানকার ভাষা তো আমরা জানি না এমন কি হিন্দি ভাষাটা জানলেও আমরা সব জায়গায় চলতে পারতাম কিন্তু বাংলাভাষী মানুষদেরকে বাইরে গেলে অসুবিধায় পড়তে হয় এবং সেখানকার ভাষার সঙ্গে আমরা কথা বলতে পারি না বা উত্তর দিতে পারি না সেই কারণে আমাদের নানান রকমের সম্মুখ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আজ আর একটা ব্যাপার হলো চাকরি ক্ষেত্রে গেলে চাকরি করতে গেলে তোমাকে ভাষা জানতে হবে হিন্দি বা ইংলিশ সেখানে বাংলাভাষী মানুষদের একটু অসুবিধা হয়ে যায় কলেজে পড়তে গেলেও সেখানেও সমস্যা হয় তাই বাংলাভাষী মানুষদের একটু নানান রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েই চলতে হয়